আমি এখন টামনা গ্রামের ছাত্রবন্ধু দোকান থেকে বলছি কাজ থেকে ফেরার পথে ভারী বৃষ্টিতে আটকে গিয়েছি আপনি কি এই ঠিকানাতে দুটি তন্দুরি রুটি এবং এক প্লেট চিলি চিকেন পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবেন